আমি আমার রান্নাঘরে ব্যবহারের জন্য একটি স্টোব কিনেছিলাম কিন্তু সেই স্টোবটি কেনার পরে দেখলাম স্টোভটি ভালো নয় স্টোভটি একটু বাঁকা টাইপের এসেছে আবার তার নাট বলটুগুলোও অনেক জায়গায় খোলা রয়েছে এই জন্য আমি সেখানকার দোকানদারকে ফোন করে বললাম যে আপনাদের স্টোভটা হয় পাল্টে দিন আর না হয়তো টাকা ফেরত দিন এই স্টোভটি একটুও ভালো নয় তাই আমি আর ওই দোকান থেকে কোনো দিনই আর স্টোব কিনবো না আর এই স্টোবটি এতোটাই খারাপ দেখতে বা এতোটাই খারাপ যে আমার পুরো রাগ ধরে গিয়েছে